আমি দেশবন্ধু রোড থেকে শৈবাল দাস বলছি আমি দাদা বৌদি থেকে এক প্লেট চিকেন বিরিয়ানি এবং একটি চিকেন চাপ অর্ডার করতে চাই তো আপনাদের কাছে কোনো ছাড় পাওয়ার মতন কুপন এখন উপলব্ধ আছে কিনা আপনারা একটু জেনে নিয়ে আমাকে বলতে পারবেন